ওজন কমানোর জন্য আপনার মানে নিজেদের গ্রামে জনপ্রিয় ঘরোয়া প্রতিক্রিয়া অনেকই রয়েছে যেমন ধরুন গরম জল গরম জল পান করা খুবই গুরুত্বপূর্ণ ওজন কমাতে গেলে লেবু মধু ঘি লেবু মধু তেঁতুল এসব গরম জলের সাথে উপকারিতা খুবই জানি তবু গরম জল পান করে ওজন কমানো খুবই সম্ভব আর গরম জল পানে গরম জল শরীরে টক্সিন দূর করতে সহায়তা করে এছাড়াও গরম জল অস্বাস্থ্যকর ডায়েটের ফলে শরীরে যে বাড়তি মেদ বা যে বাড়তি মেদ জমে থাকে তা প্রতিরোধ করতে খুবই সহায়তা করে আর তারই মধ্যে আছে ঘুম পর্যাপ্ত পরিমাণে ঘুমোনো দরকার ওজন কমানোটায় আর একটি বড়ো উপায় হচ্ছে পর্যাপ্ত ঘুম এটা সত্যি গবেষণা থেকে দেখা গিয়েছে যে ঘুমের অভাব মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে ফলে ওজন বেড়ে যায় তাই নিয়মিত আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন এতে আপনার শরীরের স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও খুবই ভালো থাকবে কেননা ঘুম হ্যাঁ আর এখানে এখনকার ওই ছেলে মেয়েদের যা অবস্থা এরা যে ঘুমাচ্ছে রাত বারোটার সময় ঘুমাচ্ছে সকালে দেরি করে উঠছে এরকম করলে চলবে না ঘুমোন ঘুমানোর পর ঘুমোলে ঘুমোনো হলো এবার তারপর ছা মানে ব্যায়াম কিম্বা ছোটা দৌড়া এই সেই ব্যায়াম কিংবা ছোটা দৌড়াটার মধ্যে আছে ভোরবেলায় উঠে ভোরবেলায় উঠেই রাস্তায় হাঁটতে বেরোনো কিছুটা তারপর হেঁটে দু থেকে তিন কিলোমিটার হাঁটা প্রতিদিন প্রতিদিন দু থেকে তিন কিলোমিটার হাঁটা ওই হাঁটার মধ্যেই আবার রাস্তার ওই হাঁটা তারপর আরও অনেক কিছুই রয়েছে তারপর রয়েছে খাবার খাওয়া দাবার আপনাকে নিয়মিত তিনবেলা খাওয়ার খেতেই হবে নিয়মিত তিনবেলার মধ্যে সকাল দুপুর রাত্রি তিনবেলার মধ্যে খাবার খেতেই হবে আপনাকে যেমন হোক করে সকালবেলায় দশ নটা থেকে দশটার মধ্যে আপনাকে টিফিন সেরে নিতে হবে তারপর দুপুরবেলায় একটা থেকে একটা থেকে দেড়টার মধ্যে আপনাকে দুপুরের খাবারটি খেয়ে নিতে হবে রাত্তেবেলায় খেয়ে নিতে হবে ওরকম করে খাওয়ার পরে কিছুক্ষণ আপনাকে রেস্ট নিতে হবে কিম্বা ঘুমিয়ে পড়ুন রেস্ট নিন দেড় থেকে দু ঘন্টার মতো রেস্ট নিন তাহলে আপনার ওজনটা খুবই ভাবে কমে যাবে